হ্যালো হ্যালো বলছি আপনি কি সবজি বিক্রেতা বলছেন বলছি আপনার কাছে সবজি পাওয়া যাবে আমার কিন্তু সব সবজি পরিমাণ মতো বেশি বেশি লাগবে আমি টাটকা সবজিগুলো পাব তো আমার একটা অনুষ্ঠান বাড়ি আছে তো সেই অনুষ্ঠান বাড়িতে আমার পরিমাণ মতো সবজি লাগবে অনেক অনেক ধরো লাগবে পটল লাগবে পঞ্চাশ কিলো কুমড়ো লাগবে চল্লিশ কিলো শসা লাগবে পাঁচ কেজি লেবু লাগবে কুড়ি ত্রিশ পিস তারপর শসা লাগবে তারপর ক্যাপসিকাম লাগবে এরকম করে আমার অনেক ধরনের সবজি লাগবে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপিও লাগবে তো অনেক কিছুই লাগবে আপনি কি সব কিছুই আমাকে দিতে পারবেন তো তাহলে আপনি কবে দিতে পারবেন বলুন তাহলে আপনি কবে দিতে পারবেন আপনার তো ঠিক আছে রাখছি তাহলে আমি সবজি নিতে এরকম সকালবেলা তোমার দোকানেই আমি চলে যাব ঠিক আছে আমার জন্য সব ফ্রেশ সবজিগুলো রেখে দেবে আমার সব বেশি সবজিই লাগবে রাখছি